হ্যাঁ আমি আমার অসুস্থতার চিকিৎসা করানোর জন্য হাসপাতালে যেতে পছন্দ করি কিছু কিছু রোগ এমন হয় যেটা ঘরোয়া প্রতিকারে বিশ্বাস না করাই উচিত আবার কিছু কিছু অসুস্থতা এমন হয় যেটা ঘরোয়া চিকিৎসার ঘরোয়া চিকিৎসার কারণে সেরে যেতে পারে যদি কখনও সাপের কামড় সাপে কামড় দেয় তাহলে দ্রুত কোনো হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া উত্তম হবে কারণ হাসপাতালে যেসব ডাক্তার বড় বড় বিভিন্ন পারদর্শী ডাক্তার থাকেন সেগুলো ঘরোয়া পরিবেশে যদি আমি ঘরোয়া প্রতিকারে বিশ্বাস করি তাহলে কখনও কখনও দেখা যায় যে সাপে কামড়ানো রোগীকে যদি ঘরে রেখে দেওয়া যায় কিংবা ঘরোয়া প্রতিকারে বিশ্বাস করা যায় তাহলে সেই রোগীর প্রাণ চলে যেতে পারে আবার কখনও কখনও সর্দি হলে ঘরোয়া প্রতিকারের বিশ্বাস করলে যেমন বাসক পাতা সেটাকে যদি খাওয়া যায় তাহলে সর্দিটা সেরে যেতে পারে সুতরাং রোগের উপরে নির্ভর করে হাসপাতালে চিকিৎসা করানো উচিত কিংবা হাসপাতালের চিকিৎসা করানো উচিত নাকি ঘরোয়া পোতি পরিবেশে প্রতিকার করা উচিত